পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে অন্যান্য রাজ্যের মানুষের তুলনায় পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ বা বিশেষ মনোনিবেশ অবশ্যই লক্ষ্য করতে পারা যায় অন্য রাজ্যের মানুষ যেমন নিজেদের কর্মজীবন নিয়ে বেশি ব্যস্ত থাকে রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক পন্থা নিয়ে বা রাজনৈতিক আলোচনা নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতে চায় না তারা নির্দিষ্ট সময়ে ভোটের সময় নির্দিষ্ট তাদের পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেন এবং ভোট দিয়ে দিয়েই থাকেন এই সমস্ত কার্যকলাপ করে থাকে কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গের মানুষ একটু বিশেষই ভূমিকা পালন করে থাকেন বিশেষ আগ্রহ প্রকাশ করে থাকে রাজনৈতিক ব্যাপারে তো এই ব্যাপারে পশ্চিমবঙ্গের বাঙালি জাতি যথেষ্ট ওয়াকিবহল রয়েছে এবং বিশেষ ভূমিকা অবশ্যই পালন করেন এবং বিশেষ নানা রকমের আলোচনা ভোটের একাধিক দিন আগে থেকেই নানা রকম রাজনৈতিক আলোচনা চায়ের ঠেকে থেকে মোড়ে মোড়ে একাধিক স্থানে লক্ষ্য করতে পারা যায় এবং বিশেষ উৎসাহ আগ্রহ প্রকাশ করার রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন মতাদর্শ নিয়ে ব্যাখ্যা করতে তো এই সমস্ত রাজনৈতিক মতাদর্শ বা জিনিসকে তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া বিশেষ ভূমিকা পালন করে থাকেন মিডিয়া হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর মিডিয়ার অবশ্যই বিশেষ বিশেষ একাধিক ভূমিকা রয়েছে এইগুলি পালনের ক্ষেত্রে তো বর্তমানে জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে বা জনমতের ক্ষেত্রে মিডিক মিডিয়া অবশ্যই বিশেষ ভূমিকা পালন করে বা পালন করে থাকে তো বর্তমানে পশ্চিমবঙ্গের বা বিভিন্ন রাজ্যেরই বলুন বা বিভিন্ন দেশের যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে তাদের সংবাদ মাধ্যমের পরিবেশন নিয়ে মানুষের মনে একাধিক সংশয় সৃষ্টি হয়েছে তো তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে বলে বেশিরভাগ মানুষই মনে করে না বেশিরভাগ মানুষই মনে করেন তারা বিশেষ বিশেষ সংবাদ মাধ্যমের বিভিন্ন যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে তারা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের হয়েই তারা প্রচার করে থাকেন এক কথায় সংবাদ মাধ্যম আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গণতন্ত্রের কথা বা মানুষের কথা তুলে ধরে না তারা বিভিন্ন রাজনৈতিক দলের কথা বা তাদের নিজেদের রাজনৈতিক মতাদর্শই বা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শই তারা জনগনের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বলেই মানুষ মনে করে তো তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করে বলেই বেশিরভাগ মানুষ বা সাধারণ মানুষ অবশ্যই মনে করেন যে সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে না তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের বিভিন্ন রাজনৈতিক দলের হয়েই প্রচার করে থাকে বলেই মনে করা হয় এবং পক্ষপাতিত্বমূলক আচরণ অবশ্যই দেখতে পাওয়া যায় তারা সাধারণ মানুষের কথা বিশেষভাবে তুলে ধরে না বেশ সাধারণ মানুষের সুযোগ সুবিধা বা যে সমস্ত সংবাদ মাধ্যম শুধু রাজনৈতিক জিনিস প্রচার নয় অন্যান্য জিনিস সমাজের ভালো বা খেলাধুলা বিনোদন একাধিক জিনিস নিয়েই তাদের বিভিন্ন ঘটনা ঘটে যাওয়া নানা স্থানের প্রচার করা উচিত কিন্তু বর্তমানে দেখা যায় যে সংবাদ মাধ্যম শুধুমাত্র রাজনৈতিক খবরই প্রচার করায় এবং রাজনৈতিক মতাদর্শ নিয়েই ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা বা ব্যাখ্যা একাধিকভাবে এই সমস্ত কিছু ঘটতে থাকে রাজ রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো এই সমস্ত কিছু নিয়ে যথেষ্ট মানুষ মনে করা তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলের হয়েই কাজ করছে তো সংবাদ মাধ্যমের উচিত তাদের গৌরব ফিরিয়ে আনার জন্য তারা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের তো নিরপেক্ষভাবে যাতে সংবাদ পরিবেশন করা অবশ্যই উচিত যাতে মানুষ তাদের গরিমা ফিরে আসে এবং মানুষ তাদের প্রতি বিশ্বাস করে এবং তাদের সংবাদের প্রতি গুরুত্ব আরোপ করে কিন্তু সংবাদ পরিবেশন যেভাবে করে থাকে বেশিরভাগ মানুষই মনে করেন তারা বিভিন্ন রাজনৈতিক দল বা তার পক্ষপাতিত্বভাবেই সংবাদ পরিবেশন করছে